আমার পছন্দের অনেক কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ দত্ত সুকুমার রায় ইত্যাদি এর মধ্যেও আমার সব থেকে প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন